কোনো ক্লাবের সঙ্গে আমার কোনো সেরকম কোনো যোগাযোগ নেই তবে পুরনো দিনের জিনিস কিছু পেলে সঞ্চয় করে রেখে দিই নাতি নাতনিদের দেখাবার জন্যে তা নাহলে অন্য কোনো কোনো এ নেই আমি কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখি না বা কোনো যোগাযোগ যাওয়ার মতো আমার সময়ও হয়ে ওঠে না কারণ সেরকম সময় আমার নেই আর একটা ক্লাব মারফতে যাই তারা একটু এই হরিবাসর করে ওই হরিবাসরে গিয়ে একটু আমি বাসগরির কাজ টাজ করি ওই জিগেশ্বর পঞ্চানন ক্লাবে এছাড়া আমি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই